কোভিড লকডাউনের সময় মোবাইল ফোন বাচ্চাদের পড়াশোনা করতে যথেষ্টভাবে সাহায্য করেছিলো যেমন লকডাউনের সময় বাচ্চারা স্কুলে বা টিউশনে যেতে পারত না যার কারণে তারা মোবাইলের মা অনলাইন ক্লাসের মাধ্যমে তারা পড়াশুনাটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে এবং যার ফলে তাদের বাসায় হয়তো কোনো টিচার্স ছিলো না কোনো শিক্ষক বা শিক্ষিকা ছিলো না তার কারণে কোনো কোশচেনের অ্যানসার জানতে হলে হয়তো যেটা তারা জানতো না পারতো না সেটা তারা মোবাইলের মাধ্যমে সেই শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে ফোন করে অথবা এস এম এস করে জেনে নিতে পারছে এবং সেটাও সম্ভব নাহলে তারা সেটা গুগলে সারচ করেও তার সেই প্রশ্নের সমাধানটা খুঁজে বের কোত্তে পেরেছে এবং এর ফলে অনেক বাচ্চা বা অনেক শিশু অনেক সুবিধা হয়েছে এবং মোবাইল আসার পরে অনেক অসুবিধাও হয়েছে কোভিডের পর থেকেই সেই বাচ্চাদের হাতে যে মোবাইল চলে এসেছে সেটা নিয়ে অনেক অসুবিধাও হয়েছে যেরকম বাচ্চারা এখন মোবাইল ছাড়া কিছু বোঝে না এখনকার বাচ্চারা বা ছেলে মেয়েরা সব সময় মোবাইলেই পড়ে আছে যার কারণে ঠিক মতো তারা পড়াশোনা করছে না বা পড়াশোনাটাকে ঠিক মতো সময় দিচ্ছে না মোবাইল নিয়েই সারা দিন সময় কাটাচ্ছে মোবাইলের মাধ্যমে বা গান বাজনার মাধ্যমে বিভিন্ন বিনোদনের মধ্যেই সবাই পড়ে রয়েছে যার কারণে বাচ্চাদের ঠিকঠাক মতো পড়াশুনা হচ্ছে না এর ফলে অনেক অসুবিধাও হচ্ছে